হ্যাঁ বলুন

দেখুন হেলথ ইন্সিওরেন্সের ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট নেই কিন্তু কিন্তু সময়ে পাওয়া যাবে টাকা ঠিক আছে কী কী প্রসেস আছে দেখান না একটু ছোট দেখে কিছু দেখান না মানে কম অ্যামাউন্টের মধ্যে হ্যাঁ বলুন এই কত এক লাক টাকার মধ্যে দেখান আচ্ছা ঠিক আছে